হ্যাঁ স্যার আমি এসেছি আমি বাড়িতে একটা ব্যবসা শুরু করতে চাইছি ক সব ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আমার তো একটা মিটার মেন মিটার আমি চাইছি না যে ওর সাথে আমি ওটা যোগ করতে আমি চাইছি যে আর একটা সাব মিটার যদি আপনারা আমাকে একটা ব্যবস্থা করে দেন কেন প্রচুর মিটার তো ওঠে আমি সেটা আলাদাভাবে রাখতে চাইছি এবার কী কী লাগবে তো ডকুমেন্টস আমি জানি না তবু আমি কিছুটা নিয়ে এসেছি এবার আপনারা দেখুন আমি তো ভোটার আধার কার্ড সবই নিয়ে এসেছি এবার আপনারা যদি বলেন কী কী লাগবে হুম কেন আপনারা চাইলে আপনারা সবই করতে পারেন হ্যাঁ এবার আমাকে একটু বুঝিয়ে দেবেন যে কীভাবে লাগে কী কী করতে হবে এই এইটাই শুধু তো ব্যবসা মেন লাইনের সাথে আমার ব্যবসাটা আমি যুক্ত করতে চাইছি না হম যাতে মিটারটা আলাদাভাবে থাকে আমার দিতেও সুবিধা হয় সেই জন্য আমি আর কি চেষ্টা করছি যে একটু আলাদা হয় না আমার তো রাত জেগে কাজটা করতে হবে অনেকক্ষণ লাইটটা জ্বলবে সেই হিসাবে আমি চিন্তাভাবনা করে দেখলাম যে এটা একটু আলাদা হলে ভালো হয় এবার আপনারা একটু যদি বুঝিয়ে দেন কেন আমি তো এইসব জানি না আপনারা যদি একটু বুঝিয়ে দেন তাহলেই ভালো হয়